কে বলছেন হ্যাঁ দর্জি দোকানি আচ্ছা আচ্ছা মানে কাপড়টা কীসের হ্যাঁ দেখুন আমাদের এখানে মানে ক্যাটালগ আছে তো সেইটাতে আপনি ডিজাইনটা দেখে চয়েস করতে পারেন কিংবা আমাকে যদি বলেন আজকে আপনি পছন্দ মতো করে দেবেন সেরকমও আমরা করে দিতে পারি এবার আপনি হচ্ছে কী বলতে চাইছেন আপনি কি এখানে এসে ডিজাইন পছন্দ করবেন না হ্যাঁ কাটাতে পারি আমার তো অনেক আরও মেয়েরা রয়েছে তো তারা এই সব মানে ডিজাইনগুলো বানায় না আমি যেটা বলছি আপনি আচ্ছা আপনি মানে কবে আসবেন না আমি যেটা বলছি যে আপনি হচ্ছে একবার এসে দেখে যান না তারপরে নয় আবার পিসটা নিয়ে আসবেন আপনার যদি মনে হয় তখন আপনি কাটাবেন নইলে না কাটাবেন সে সেটা কি সম্ভব হবে না বাড়িটা কত দূর অনেক দূর কি হ্যাঁ হ্যাঁ না বাস স্ট্যান্ডের ওখানে কিন্তু আপনার বাড়িটা কি অনেকটা ভেতর দিকে আচ্ছা আচ্ছা তাহলে যদি পারেন তো তাহলে একবার এসে দেখে গেলে ভালো হতো কারণ আমরা হচ্ছে ক্যাটালগ এরকম হোয়াটসঅ্যাপে পাঠাই না এবার আপনি যখন একবার আমাদের এখানে অর্ডার দিয়ে কাজ করবেন তারপর থেকে হয়তো কোনো দরকার হলে পাঠাতে পারব কিন্তু প্রথমে এটা মানে আমাদের এটা দেওয়া চলে না বুঝলেন

ঠিক আছে তাহলে আপনি চলে আসবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে